আমাদের সরকারি স্কিমগুলির অধীনে যে সরকারি স্বাস্থ্য শরীর পরিষেবা দেওয়া হচ্ছে হসপিটালগুলোর আগের থেকে এখন খুব উন্নত মানে আগের ডা আগের হসপিটালের পরিচর্যাগুলো মানে পরিবেশগুলো খুব অন্য রকম ছিল জঘন্য বলতে গেলে আর যেখান থেকে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন উনি আমাদের স্বাস্থ্যের দিকে এতটা তীক্ষ্ণ নজর রেখেছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেন ওই হাসপাতালে গেলে ওরা ভালোভাবে পরিচর্যা পায় ভালো পরিষেবা পায় ভালোভাবে ওরা চিকিৎসা করতে পারে এবং সুন্দর পরিবেশে যেন ওরা থাকতে পারে যে পরিবেশটা এখন হাসপাতালের পরিবেশ তৈরি হয়েছে ওই পরিবেশটা এত স্বচ্ছ এত পরিষ্কার যে ওই জায়গাটা ভাবা যায় না মানে এর আগের জায়গা আর এখনকার জায়গা দাঁড়ালে মানে লাখ বাড়ি তফাৎ হবে তাই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন খুব য মানে আমাদের পরিষেবা নিচ্ছেন এবং আমাদের শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রেখেছেন আরও বেশি বেশি লক্ষ্য রাখতে বলব যাতে ডাক্তারবাবু নার্সরা যেন রোগীদেরকে তারা অন্য পেশেন্ট হিসাবে না রেখে নিজের মা কিংবা বোনের মতন নেয় তাদের প্রতি একটু প্রতিফলন করে চিকিৎসাসা শুরু করেন তা এখনও যথেষ্ট চিকিৎসা করছে খারাপ করছে না ডাক্তারবাবুরা তীক্ষ্ণতার সঙ্গে নজর রাখছেন আমি কয়েক দিন আগে আমার মাকে নিয়ে গিয়েছিলাম ডায়মন্ডহারবার হসপিটালে ওখানে যেতে সঙ্গে সঙ্গে আমার মাকে সঙ্গে সঙ্গে যা কিছু দেওয়ার ইনজেকশন থেকে অমার মায়ের মে মেনে মানে ব্রে ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল তা ওই ব্রেন স্ট্রোক হয়ে আমরা তো ভেবেছিলাম হয় কোনো একটা দুর্ঘটনা ঘটবে অঙ্গহীন হবে কিন্তু ওনার কিছু হয়নি ডাক্তারবাবুরা যথেষ্ট মানে উদ্যোগ নিয়ে ওনাকে এত সুন্দর পরিষেবা দিয়েছেন যে ডাক্তারবাবুরাও ভাবতে পারেনি যে এত সুন্দর পরিষেবা আমি দিলাম না ভগবানের আশীর্বাদ আমরা বুঝতে পারছি না যে আপনার মা তো বিকলাঙ্গ হওয়ার মানে একটা ইয়ে ছিল সেই জায়গা থেকে আপনার মা খুব সুন্দরভাবে এত আর বয়েসটা ছিল আমার মায়ের একশো ছুঁই ছুঁই মানে পঁচানব্বই সাতানব্বই বছর বয়স মানে ওই বয়সের মহিলা ওখান থেকে অত ভালো সুস্থ হয়ে আসবে আমরাও কল্পনা করতে পারি না কল্পনাতীত তাই আমি আমার মাননীয়া মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই যে উনি যেভাবে আমাদের প্রতি মানে তীক্ষ্ণতার সহিত নজর রাখছেন আরও যেন ভবিষ্যতে আরও আরও আরও ভালো নজর রাখেন আর আমাদের এখানে তো প্রসূতি মায়েদের কথা বলার নয় মানে প্রসূতি মায়েদের এত সুন্দর যত্ন নিয়ে ওদেরকে সেবা শুশ্রূষা দিয়ে ওদের ডেলিভারি করানো হচ্ছে মানে সেই সম্পর্কে বললে মানে আগে যে বাড়িতে আমাদের বাচ্চা প্রসব করানো হতো অনেক রিস্ক ছিল অনেক কিছু মানে ব্যাপার ছিল বাচ্চা হয় বাচ্চার মা মারা যেত নয় বাচ্চা মারা যেত এই রকম একটা সংবাদ নিয়ে আমাদের আসতে হতো মানে খুব কষ্টজনক দুর্ঘটনাজনক ঘটনার মধ্যে আমাদের সবসময় চলতে হতো সেই জায়গা থেকে আজকের আমরা যে ক্ এত উন্নত এত উন্নত জায়গায় পৌঁছে গিয়েছি বা পৌঁছে গিয়েছি বলব কেন এটা আমাদের ন্যায় মাননীয়া মুখ্যমন্ত্রীর ও এটা সম্পূর্ণ মানে অবস্থান এটার মধ্যে তো আমরা কেউ কিছু এ কারণ এর আগে তো অনেক মন্ত্রী এসেছেন অনেক কিছু করেছেন কিন্তু তখন এত ডেভেলপ হয়নি এখন রাস্তাঘাট হসপিটাল সব কিছুর মাধ্যম দিয়ে এত সুন্দর উন্নতি হয়েছে যেই উন্নতি আরও আরওভাবে যেন আমার প্রজন্মের পরের প্রজন্ম যেন অনুভব করে